হ্যাঁ আমি খেলি ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় খেলা তো এটা আমি ভালো করেই খেলতে জানি এটা আমার খেলার কারণ এটা যদি খেলে আমি কোনো স স্টেট বা জেলার হয়ে যদি খেলতে পারি এই জন্যই ক্রিকেটটাকে আরো বেশি ভালো করে প্র্যাকটিস করি এবং এই খেলাটা খেলে যদি আমি কোনো দিন এটা কোনো চাকরি বা কিছু পেতে পারি এর থেকে যদি কোনো সুযোগ আসে ওই জন্য ক্রিকেটটা আমি ভালোভাবেই প্র্যাকটিস করে যাই তো এছাড়াও ও এই এইটা খেললে এবার এই খেলার এর থেকে আমি যদি কোনো স্টেট বা জেলায় যদি খেলতে পারি তার থেকে যদি আমার কোনো কাজের বা চাকরির যদি সুযোগ আসে এই জন্যই আমি ক্রিকেট খেলাটাকে পছন্দ করি